আমার বাড়ি থিকে সবাই মিলে আমরা ঠিক করলাম নন্দীগ্রাম থেকে আমরা ডানলপ যাবো ডানলপ যাওয়ার জন্য আমরা আমি ফোন করে একটা ক্যাব এজেন্সির সঙ্গে কথা বললাম যে একটা ক্যাব বুক করবো বলে ক্যাব এজেন্সির সঙ্গে যখন কথা বললাম ক্যাব এজেন্সির ভাড়া বললো তিন হাজার পাঁচশো টাকা নেবে আমরা তখন বললাম ভাড়াটা একটু জোরই হয়ে যাবে ডা এজেন্সির সঙ্গে কথা বলার পরেও তাকে একটু বুঝিয়ে বাঝিয়ে বললাম যে সাড়ে তিন হাজারের থেকে একটু কমান না একটু কমিয়ে তিন হাজার করুন না কিন্তু তাতে রাজি হলো না সে বলল অনেকটা রাস্তা যে সাড়ে তিন হাজার টাকাই লাগবে থালে আমরাও ভাবলাম আমরাও যাবো যখন বলেছি থালে ক্যাবটা বুক করে দিলাম বলে দিলাম যে পরের দিন সকাল নটা নাগাদ আপনারা আসবেন পাঠিয়ে দেবেন আমরা যাবো ওটার নাগাদ ক্যাবটা পাঠিয়ে দিলো আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম এ গাড়িতে উঠলাম উঠার পরে অ্যাঁ আমরা গেলাম যেয়ে সেখানে যথাযতি ডানলপেতে পৌঁছালাম পৌঁছানোর পরে ডাইভার দাদা আমাকে ব আমাদিকে বললেন নামিয়ে দিয়ে যে ভাড়াটা চার হাজার টাকা লাগবে আমরা বলছি কেন চার হাজার টাকা লাগবে আমরা তো এজেন্সির সঙ্গে কথা বলেছি এজেন্সি তো বললেন যে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আমরা তো সেটাই দেবো বলছে না এতোটা রাস্তা নিয়ে এসেছি আমার খাওয়া খরচা রয়েছে চা পান বিড়ি রয়েছে খাবো দুপুরে তার খাওয়া খরচা রয়েছে সেই বাবদ আমাকে আরও পাঁচশো টাকা বেশি দিতে হবে আমরা দুজন বলছি না আমরা কেন দোবো আমরা তো দোবো না আমরা এজেন্সির সঙ্গে যেটা কথা বলেছি সেটাই আমরা দিতে দেবো এইটি বলার পরে কোনো মতেই ড্রাইভার দাদা মানতে চাইলো না আমরা রেগে মেগে বললাম যে আমরা এজেন্সির সঙ্গে কথা বলছি বলে এজেন্সিকে ফোন করে এজেন্সির সঙ্গে আমরা কথা বললাম বলতে ওই ভাড়াটাই লাগলো ওই ভাড়াটাই দিলাম